হ্যাঁ হ্যালো বলছি ওটা কি লাইব্রেরি থেকে বলা হচ্ছে বলচি আমাদের স্কুল থেকে একটা বই দিয়েছে তো আমার কাছে আমি সে বইটি কোনও দোকানেই পাচ্ছিনা তো সেইটি আপনাকে এই জন্যই ফোন করা আপনার লাইব্রেরিতে কি এই বইটা পাওয়া যাবে পরিবেশবিদ্যা তো আপনার লাইব্রেরিতে না যদি পাওয়া যায় তাহলে কোন লাইব্রেরিতে পাওয়া যাবে একটু আমাকে বলে দিলে তাহলে আমার একটু অনেক উপকার বা সুবিধা হতো হ্যাঁ হ্যাঁ প্রকল্পের জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলছি এবারে লাইব্রেরির সিস্টেমটা একটু যদি আমাকে বলে দিতেন তাহলে একটু ভালো হতো কারণ লাইব্রেরির সিস্টেমটা আমি ঠিকঠাক মতো জানি না মানে লাইব্রেরির সিস্টেমটা আমি যখন বই নেব তা এটা তো বিনা পয়সায় হচ্ছে তো কোনও মূল্য দিতে হচ্ছে না তো সেটা হচ্ছে কতদিন পর জমা দিতে হবে বা কী কী ডকুমেন্ট নিয়ে রাখবেন বা কী কী ডকুমেন্ট লাগবে এই বইটা নিতে এ সমস্তগুলো কিছু জানি না একটু বলে দিলে আমার একটু সুবিধা হতো

ও হ্যাঁ বলছি তাহলে বইটার যেন কোনও কোনও রকম ক্ষতি করা চলবে না ভুলবশত যদি কোনও রকম ক্ষতি হয়ে যায়

হ্যাঁ আপনারা

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে যাব নিতে বিকালে ঠিক আছে হ্যাঁ এখন তাহলে রাখছি হ্যাঁ ঠিক আছে